আমাদের বাঁকুড়া জেলার সবচেয়ে অনন্য জিনিস হলো আমাদের এখানকার মানুষজন এখানের মানুষজন প্রচণ্ড সাদামাটা মানুষ এবং তারা মাটির জিনিস তৈরি করে তাদের প্রধান শিল্প হচ্ছে পোড়ামাটির জিনিস তৈরি করা এবং এখানে অনেক পোড়ামাটির মন্দির রয়েছে যেগুলি দেখতে এবং তাদের আর্কিটেকচার খুবই আকর্ষণীয় এই জিনিস দেকতে নানান জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শীতকাল শীতকালে এটা একটা পর্যটকের কেন্দ্র হয়ে যায় এখানে প্রচুর ভিড় হয় এই টেরাকোটার মন্দির দেকতে এখানে অনেক টেরাকোটার মন্দির রয়েছে এবং পোড়ামাটির শিল্প রয়েছে এখানের প্রত্যেকটা মানুষ এত সহজ সরল তাদের তারা প্রত্যেকটা মানুষই শিল্পী এবং তাদের ভাষা এবং মানুষকে আপন করে নেবার ক্ষমতাও অনন্য এই জন্য বাঁকুড়া অন্যান্য জেলার থেকে আলাদা একটা জেলা